হ্যাঁ আমার বাড়িতে টয়লেট রয়েছে কারণ টয়লেট থাকার সুবিধে এটাই হল বিভিন্ন রোগ ইত্যাদি ছড়ায় না এছাড়াও জলের যে সমস্যা এছাড়াও বিভিন্ন রকমের হাইজিনিক বা একটা লজ্জা নিবারণের ব্যাপার থেকে থাকে যেগুলো আমরা সহজে বা খুব কমফোর্টেবলভাবে টয়লেট ইউস করতে পারি বাড়িতে থাকার কারণে এবং এর বিভিন্ন সুবিধা রয়েছে বাড়িতে টয়লেট থাকার কারণে বিভিন্ন মানুষ এবং বাড়িতে আত্মীয় পরিস্বজনরা যেটা ভালোভাবে ইউসও করতে পারে এবং বিভিন্ন রোগ ইত্যাদির মুক্তি থাকে এবং আমাদের পরিবেশ সবথেকে শুদ্ধ থাকে এবং সবার ভাবে সবাই সমস্ত কিছুভাবে ভালোভাবে বাসবাস করতে পারে এর থেকে কোনও রকম দুর্গন্ধ বা রোগ প্রতিরোধ কোনও ছড়ায় না এজন্য বাড়িতে টয়লেট থাকাটা খুবই উপযোগী এবং খুবই দরকার